হ্যাঁ আমি এমন একটা বই পড়েছিলাম যা আমি প্রথমে পড়তে চাই নি ভাবলাম ভালো হবে না তারপরে এই বইটার নামটা আমার পছন্দ হয় নি তাও অনেকের বলাতে শেষে বইটা পড়লাম সে বইটা হলো রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথের লেখা উপন্যাস শেষের কবিতা নাম শুনে অতটাও ভালো লাগে নি আমার কিন্তু ওটা যখন পড়া শুরু করেছিলাম আস্তে আস্তে একটা অদ্ভুত অনুভূতি তৈরি হতে লাগলো এরপর কি হবে সেটাই জানার ইচ্ছা আরও গভীর হতে লাগলো ও ওটা একটা ত্রিমুখী প্রেমের উপন্যাস এছাড়া রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মাধুর্য যে কারোর মনে মন কেড়ে নিতে নেব নিতে পারে বা নেবে এই উপন্যাসে আমি বলতে পারি অমিত রায় ছিল বিলেত ফেরত ব্যারিস্টার তার প্রখর বুদ্ধি অতুলনীয় ও এক রোম্যান্টিক যুবক সে একবার শিলংয়ে বেড়াতে যায় সেখানে এক মোটর দুর্ঘটনায় পরিচয় হয় লাবণ্যের সাতে যার পরিণয় এলো প্রেম কিন্তু কিন্তু বাস্তবাদী লাবণ্য বুঝতে পারলো অমিত একেবারেই রোম্যান্টিক জগতের মানুষ নয় যার সঙ্গে সংসার করা খুব সহজ হবে না ইতিমধ্যেই শিলংয়ে হাজির হলো কেতকী তার সাথে অমিতের বিবাহ ঠিক হয়েছিলো শেষ পর্যন্ত অমিত স্বীকার করে যে লাবণ্যের সাথে তার প্রেম যেন দিঘির জল সে জল ঘুরে আনবার নয় তাই সে বাড়ি ফিরে এ কেতকীকেই বিবাহ করলো এই বইটা পড়ে আমার মন পরিবর্তন হয়েছিলো যে আমি যা পরিকল্পনা বা কল্পনা করি তা বাস্তবায়িত করা অনেক কঠিন এবং ভালোবাসা যদি গভীর হয় তো তা ত্যাগ করাই শ্রেয় এই শেষের অংশে আমার মনকে খুব দুঃখিত করে তুলেছিলো অবশ্য